হ্যালো দিদি আপনার কীসের দোকান আচ্ছা আপনি কী কিরকম কীরকম কীরকম মডেলের সাইকেল রাখেন আচ্ছা বাচ্চাদের সাইকেল কীরকম দাম পড়বে আচ্ছা বা বাচ্চাদের যে সাইকেল কিনবো ওর সাথে কি জলের মানে রাখার জায়গা হবে আচ্ছা টায়ার ব্রেক সব ঠিক থাকবে তো কোনো অসুবিধা হবে না আচ্ছা রঙ কিন্তু ভালো হওয়া চাই আর অনেকদিন যেমন চলে সাইকেল আর সা লাল কালারের সাইকেল কিন্তু আমার ছেলের অনেক পছন্দ লাল কালারের সাইকেল কিন্তু আমি নেবো আর একটুকু কিন্তু কম দাম করবেন আর একটুকু কম আচ্ছা আর একটুকু কিন্তু কম দাম করবেন মানে বেশি দাম যেমন না হয় আর মানে সাইকেলটার মানে ডিজাইনটা যেমন ভালো হয় বেশি দিন চলে সেরকমভাবে সাইকেল দেবেন আচ্ছা আর আপনি কি আমাদের কি যেতে হবে সাইকেল আনতে না আপনি হোম ডেলিভারি করবেন না আমি যাবো আপনার দোকানে রাখছি